হ্যালো কে বলছেন বলুন ফল নিয়ে যাব তো ঠিক আছে কখন যেতে হবে বলুন ঠিক আছে দিদি কী কী সবজি নেবেন আপনি যা যা সবজি নেবেন আমি ঠিক সেই সবজি আপনাকে পৌছিয়ে দেব ঠিক আছে পটল আর টমাটো

আর হ্যাঁ ঠিক আছে পটল টমাটো পাতাকপি বেগুন ফুলকপি ঠিক আছে কতটু কত করে নেওয়া হবে ক কেজি করে ক কিলো করে নিবেন

হ্যাঁ ঠিক আছে দিদি হ্যাঁ পাওয়া যাবে আপনি যা বলবেন সবই পাওয়া যাবে ঠিক আছে আর কিছু দরকার নায় আলু টালু নেবেন না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি ঠিক আপনার নটার সময় পৌঁছে যাবেন আমি ঠিক না আপনার ট্রলিতে করে নিয়ে চলে যাব

ঠিক আছে তাহলে তাহলে আমি নটা নটার সময় যাব বলছেন তো হ্যাঁ ঠিক আছে নটার সময় ঠিক পৌঁছে যাব আপনার সবজি ঠিক টা টাটকা টাটকা সবজি পেয়ে যাবেন কোনও অসুবিধাই হবে না হুম কোনও অসুবিধা হবে না না না যত হুঁ তাড়াতাড়িই চলে যাবে দেরি হবে না না না খারাপ সবজি হবে না আর পয়সাটা দিদি এখানে যেমন সবজি টাটকা নেবেন পয়সাটা একটুখানি ভালো মানে দামটা বেশি লাগবে দিদি টাটকা হ্যাঁ মানে টাটকা জানতেই তো পারছেন বাজারে টাটকা সবজির দাম বেশি হ্যাঁ ঠিক আছে দিদি তাহলে আমাদের বাড়িটা আমার বাড়িটা কাদুয়াতে না না আপনার এই টোলরিয়া থেকে ভটভটিতে চলে যাবে তো আপনার তাড়াতাড়ি পৌঁছে যাবে হ্যাঁ বলুন আপনার অ্যাড্রেসটা তাহলে ভালো হবে যেতে সুবিধা হবে আপনার আপনার বলেন এড্রেসটা হ্যাঁ সেটাই কোন জায়গা করে কোন জায়গা করে

আপনার নামটা দিদি বললেন না অ আচ্ছা দিদি তাহলে ফোনপেখানে টাকা তো আগে পাঠিয়ে দিলে ভালো হতো আমার তো পুঁজি পাটা কম দিলে কিছু দিলে ভালো হতো বুঝতেই তো পারছেন দিবেন পাঁচশো টাকা মতন

আমার ফোনপে নম্বর আমি হ্যাঁ যেটাতে ফোন করছেন ওইটাই আমার ফোনপে নম্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার নাম রেবেনা খাতুন হ্যাঁ এটাই এইটাই হ্যাঁ ঠিক আছে নটার মধ্যে আপনার বাড়িতে পোস সবজি পৌঁছে যাবে তাজা তাজা ভালো সবজি পৌঁছে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে খুব ভালো হবে ঠিক আছে